আমার নেওয়া সবচেয়ে দুঃসাহসিক ট্রিপ হল শিমলা আমি দু দিন দু দিন জার্নি করে শিমলা গিয়েছিলাম একবার তো তারপরের দিন যখন আমি সাইট সিইংয়ে বেরিয়েছিলাম ওখানে প্যারাগ্লাইডিং দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল ওটা আমার চড়ার আমার চেষ্টা করারও খুব ইচ্ছা ছিল তো আমি সেই মতো গিয়ে ওনাদের সঙ্গে কথা বলি এবং টিকিট কেটে ওটা আগ্রহে চড়ার জন্য চেষ্টা করি তো উনি আমাদের দুজনকে এক সঙ্গে বেঁধে দৌড়ে গিয়েই উপর দিয়ে ঝাঁপ দিতে বলেছিলেন তো সেই মতো ঝাঁপ দেওয়ার পরে বেলুনের মতো প্যারাসুটটা খুলে যায় এবং আমরা আকাশের উপরে ভাসতে থাকি প্রথম প্রথম ওটা দেখে খুব ভয়ও লেগেছিল কিন্তু ভালো তো লেগেছিল কিন্তু ভয়টা বেশি কাজ করছিল কিন্তু যখন একটু কম্ফোর্টেবল হয়ে গেলাম তারপর ভালোই লেগেছিল বেশ প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছিলাম কিন্তু খুব এটা উত্তেজনাপূর্ণ ছিল এবং ভয়ের ছিল আমার কাছে এইটাই এটাই আমার ফার্স্ট ট্রিপ আর এটাই খুব মানে আমার কাছে খুবই উত্তেজনাপূর্ণ ছিল